হ্যাঁ বাবলার দোকান থেকে বলছেন আমি শুনলাম আপনার ওখানে মানে কোনো বিবাহ বার্ষিকী একটা কিছু করতে গেলে কিছু আইটেম সেরকম রান্না ভালো পাওয়া যায় ও হুম

আচ্ছা আচ্ছা আমি একটা বি আমার একটা বিবাহ বার্ষিকীতে কিছু মানে আসবে আমার আত্মীয়স্বজন সবাই মিলে একসঙ্গে বসে খাব আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি কি কি মানে দিয়ে কো করবো একটুখানি আপনার ওখান থেকে একটু সাজেস্ট করে দিন আমাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে আমি যদি ওটা পঞ্চাশ পিস নিই তাহলে মোটামুটি একটু কম দাম হবে তো আচ্ছা আচ্ছা নিয়ে তা তাহলে মোটামুটি আপ

হ্যাঁ সেটা তো নিশ্চয়ই সে কারণেই জানিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার আমাদের কিন্তু আলাদা আলাদা করে প্যাকেট করে দেবেন হ্যাঁ যতগুলো বলব আচ্ছা আচ্ছা ঘরে ঘরেই দিয়ে পাঠাবেন তো আপনার দোকান থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ